পশুপাখি পশুপাখি পালনের মানে হচ্ছে কি আমরা পশুপাখি তো আমরা পালন করি যেমন বিক্রি করলে দামে বিক্রি হয় সুন্দর সুন্দর পাখি থাকলে ওগুলো দামে বিক্রি করা যায় বিক্রিও হয় আবার হাঁস মুরগি গরু ছাগল এগুলো হচ্ছে থাকলে চাষবাস করি বা পুকুরের মাছ এগুলো থাকলে ছোটো কিনি আরও বড়ো করে বিক্রি করি তখন তো আমরা ব্যবসাটা মানে আরও বাড়ে সেটা তো আর কমে না সেটা বারো রকম গরু ছাগল হাঁস মুরগি কিনলে কিনলে তারা তাদের বড় করলে গরু দুধ পাওয়া যায় বিক্রি করা যায় সেদিকে একটু বাড়ে ইনকামটা বাড়ে তারপরে হাঁস মুরগি এগুলো পুষলে ছানা বাচ্চা ওঠে আবার দি ছানা বাচ্চা বিক্রি করা যায় ডিম বিক্রি করা যায় এগুলো তো বিক্রি করাই যায় তার সাথে হচ্ছে কে মাছ মাছ চাষ করলে এগুলো মাছের চাষের সময় মাছ চাষ করে সে সময় হচ্ছে গিয়ে বেশ বেচাকেনা যে সময় আমরা ছোটো মাছ কিনি সেই মাছটা বড়ো হলে বিক্রি করলে সেই সময় সেই মাছটা তো অনেক দামেও বিক্রি করা যায় বিক্রি হয়ও মাছের একটা সিজন আছে সেই সময় আমরা বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করা হয় যে সময় বর্ষার পরে সবাই পুকুরে জাল দেয় জাল ফেলে মাছ ধরে মাছ বিক্রি করে ওই সময় যে একটু মাছেরটা বেশি হয় তো ওরকম চাষবাস সমস্ত সব দিক থেকে ইনকাম বাড়াতে গেলে আবার পাশে একটা দোকান হলে যেরকম গরু ছাগল হাঁস মুরগি তো আমরা বাড়িতে পুষি বিক্রি করি আরও চাষবাস করি ওর সাথে সাথে দোকান ঘরে আসলে দোকান মুদিখানা হোক যে কোনো একটা দোকান হোক পাশে বানালে সেই দোকানেও কিছু ইনকাম হয় লাভ ব্যবসাতে লাভ এগুলোই হয়ে থাকে আর এগুলোই হয় ব্যবসা মানেই হচ্ছে এগুলো তাহলে ব্যবসা করতে গেলে ব্যবসাটা শক্ত করে ধরে রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় দোকানের বিষয় অনেক সময় দেখা যায় ধার বাকি নগদ এগুলো হয়েই থাকে তো দোকান এমন একটা জিনিস বাকি না দিলে দোকান কোনোদিন চলবে না নগদ মানে ধার বাকি নগদ এগুলো দিলে তারপরেই দোকানটা চলবে তার আগে দোকান চলবেই না দোকান চালাতে গেলে অনেক অনেক ও ঝামটা সহ্য করতে হবে অনেক কথা লোকের অনেক মানে টাকা লেনদেন করার ওগুলো অনেক কিছু সহ্য তারপরে একটা দোকান ধরে রাখা যায় তো সেই কারণে হচ্ছে দোকান ধরে রাখতে গেলে দোকান ধরুন নিজের সহ্য মানে সাপোর্ট চাই সহ্য না থাকে সে কোনো দিন কোনো ব্যবসা করতে যে কোনো ব্যবসাদার তার সহ্য চাই সহ্যর গুণ না থাকলে সে কিছুই পাবে না তার টাকা চাই আর সহ্য চাই টাকা থাকলে আস্তে আস্তে টাকাটা আরও বাড়বে আরও দ্বিগুণ হবে তো সেই কারণ হচ্ছে টাকা সহ্য চাই সহ্য চাই আর টাকা চাই টাকা থাকলে মানুষের সব কিছুই হয়